না আপনি আমার যে লোকেশন দেওয়া ছিলো আমি আমার লোকশনের বাইরে দাঁড়িয়ে আছি তো ওই জন্যই কল করেছিলাম আপনি আমার লোকেশানে আছেন কি না জানার জন্য না আপনাকে তো আমি এখানে কোনও ই দেখতে পাচ্ছি না তো আপনি যদি বলতেন আমি এখন দাঁড়িয়ে আছি বাঁকুড়া স্টেশনে রেলওয়ে স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্ম দিকে বেরিয়ে এক নাম্বার প্ল্যাটফর্মের একদম বাইরের যে শেডটা আছে ওই শেডটা নীচেতে আমি দাঁড়িয়ে আছি আপনি কি এখানে আসছেন না দেখুন আমার সামনের বাঁদিক দিকে আছে একটা হোটেল এবং আমার সামনে কিন্তু সোজা রাস্তা চলে গেছে এবং মনে হচ্ছে ওই রাস্তাটা সামনে গিয়ে কোনও একটা মেন রাস্তাতে উঠছে বলে মনে হচ্ছে আমি ঠিক এখান থেকে দেখতে পাচ্ছি না আচ্ছা আপনাদের এখানে ঢোকা বারণ আমাকে ওই মেন রাস্তাতে আসতে হবে তাই তো আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে দাদা আমি চেষ্টা করছি আপনার হচ্ছে ওই মেন রাস্তাতে যাওয়ার জন্য আর আপনি দাদা এই এই রাস্তাটায় কী না একটু যদি বলে দিতেন আমার সামনে কিন্তু একটা হোটেল আছে আমার ডান দিক দিকে এবং আমার বাঁ দাক বাঁদিক দিকে অটো স্ট্যান্ড রয়েছে সামনের দিকে রাস্তাটা সোজা এগিয়ে গেছে এই রাস্তাটা কি দাদা মেন রাস্তাটাতেই গিয়ে উঠেছে ওকে ঠিক আছে দাদা ঠিক আছে তাহলে আমি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আপনি তাহলে ওই সামনেটাতে দাঁড়ান আমার আমি ওখানে গিয়ে দাঁড়া আপনাকে কল করছি ওকে দাদা ঠিক আছে দাদা আসছি দাদা